হ্যাঁ হ্যালো এটা কি মা কালী ট্রাভেল এজেন্সি হ্যাঁ তো আমি যে এখানে একটা গাড়ি বুক করেছিলাম যে আমি বলেছিলাম যে সকালে আমার সকাল ছটায় টাইম দেওয়া ছিলো তো আমি পরিবারের সবাইকে নিয়ে দাঁড়িয়ে আছি আমরা একটা মন্দিরে পুজো দিতে যাওয়ার জন্য বেড়িয়েছি তো সেখানে আমরা সকাল ছটায় বেড়িয়েছি যে আমরা সেখানে গিয়ে নটার মধ্যে পৌঁছাবো তো আমরা পরিবারে সবাই এসে এখন এক কাছে দাঁড়িয়ে আছি সকাল সাতটা বাজছে এখনো কিন্তু ড্রাইভার আমাদেরকে নিতে আসে নি আমি ফোন করছি সে ফোনটা তুলছে না কেন তুলছে না আপনি ট্রাভেল এজেন্সি বলছেন আপনি আপনার কোন ড্রাইভারকে ঠিক করে রেখেছিলেন আজকে আমাদেরকে নিতে আসার জন্য তো তাকে আপনি ফোন করে দেখুন কেন আসছে না এরকম হবার কারণটা কী আমরা পরিবারের সবাই একসাথে যাবো বলে বেড়িয়েছি একটা নির্দিষ্ট টাইম দেয়া ছিলো সেই টাইমে এসে কেন পৌঁছাতে পারবে না এটা এরকম হবার কারণটা কী সে কোনো বিপদে পড়েছে কোনো জায়গায় জ্যামে আটকে গেছে সেটা আমাদেরকে ফোনটা ধরে বলুক সেটা আমরা বিশ্বাস করবো বা সেটা আমরা মেনে নেবো কিন্তু সে আমরা যে ফোনটা করছি সে তো ফোনটা তুলছে না এরকম হবার কারণটা কী এরকম করলে আপনাদের এজেন্সি চলবে কেন এরকমটা হচ্ছে আপনারা ঠিকঠাকভাবে ড্রাইভারদেরকে কেন সিলেক্ট করেন নি ঠিক ঠিক বা তারিখ ঠিক সময় কেন বলে দেন নি আমরা তো দু দিন আগে বুক করে রেখেছিলাম সকাল ছটার সময় তো এখন সকাল সাতটা বাজছে এখনো কেন এসে পৌঁছায় নি এখানে